আমার রান্না ঘরে যে বৈদ্যুতিক যন্ত্রপাতিগুলি এখন আছে সেগুলি হলো মিক্সার গ্রাইন্ডার ও গ্যাস সিলিন্ডার ওভেন এই যন্ত্রপাতিগুলো যখন আগে ছিল না তখন উননে জ্বাল দিয়া হতো উননে জ্বালং দিয়ে বা জ্বালানি দিয়ে উননে জ্বাল দেওয়া হতো তখন অনেক সময় সাপেক্ষ ছিল তখন চটজলদি হতো না এ কাজ রান্না বান্না চটজলদি হতো না তখন বা একটা রান্না করতে কমসে কম সময় বেশি লাগতো বা জ্বালানি ভিজে গ্যালে আরও সময় বেশি লাগতো সে ক্ষেত্রে এখন অনেক সুবিধে হয়ে গেছে ধরুন এই মিক্সার গ্রাইন্ডারের যে আগে ছিল না তখন শিলে করে বাটনা বাটা হতো তাতে অনেক সময় সাপেক্ষ ছিল অনেক এখন বিয়ে বাড়িতে কোনও বিয়ে বাড়িতে যদি রান্না বান্না হয় তখন হিউজ পরিমাণে যে তখন বাটনা বাটাটা শিল নোড়া দিয়ে তখন রান্নাঘরে বাটনা বাটা হতো শিল নোড়া দিয়েই কিন্তু এখন বাটনা বাটা হয় মিক্সার গ্রাইন্ডারে টক করে এক কিছু মুহুর্তে কিছু সময়ের মধ্যেই ওটা বাটনা বাটাটা হয়ে যায় বাটনা বাটা বা কিছু গুঁড়ো করা এই সব ক্ষেত্রে অতি সহজে যখন যখন আগে ছিল না তখন ক্ষেত্তে খুবই অসুবিধে হতো কিন্তু এখন এটাতে খুব ভালো হয় তারপর এই যে আমাদের গ্যাস সিলিন্ডার গ্যাস সিলিন্ডারের ফলে তখন যে জ্বালানির যে অসুবিধে হতো গ্যাস সিলিন্ডার এখন চলে আসার ফলে এ খুব অতি সহজে খুব তাড়াতাড়ি আমাদের রান্নার যে প্রক্রিয়া সেটা শুরু করতে পারি ধুর জ্বালানির জন্য বসে থাকতে হয় না আমরা গ্যাস সিলিন্ডার ওভেনের ফলে যেখানে সুবিধে মতো আমাদের সুবিধে মতো রাখতে পারি আমাদের সুবিধে মতো রাকতে পারি আমাদের সুবিধে মতো চটজলদি রান্না করতে পারি আগের মতো আর সময় লাগে না খুব কম সময়ের ভিতরে খুব কম সময়ের ভেতরে আমরা এটা কিন্তু পুরোনো দিনে যখন এই ধরনের যন্ত্রপাতি ছিল না তখন খুবই অসুবিধায় পড়তে হইতো আমাদেরকে গা ব বিশেষ করে বর্ষাকালে যখন জ্বালানি ভিজে যেত তখন উনুন তো ধরানো উনুন ধরানো যা অসম্ভাব্য যে কষ্ট ছিল তার কোনও তুলনা নেই কিন্তু এখন গ্যাস সিলিন্ডার ওভেন চলে আসার ফলে এ খুব অ খুব ভালো হয়েছে যে আমরাো খুব সহজে রান্না প্রসেসিং করতে পারি বা মিক্সার গ্রাইন্ডারের ফলে আমরা খুব সহজে যে রান্নার তৈরি করি বা তরকারির যে মশলা মশলা কুটিয়ে নিতে পারি ধরুন মিক্সারের সাহায্যে এখন অতি সহজেই লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ইত্যাদি করা হয় এই এইসব যখন যন্ত্রপাতি আগে ছিল না তখন খুব মানুষ খুব কষ্ট পেয়েছে বা আমরা খুব কষ্ট পেয়েছি